বাংলা ভাষা এ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে দীর্ঘদিন ধরে অন্যান্য স্থানীয় ভাষা ও উপভাষা বিকাশে গভীর প্রভাব ফেলেছে এর প্রধান কারণ হলো বাংলা সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্য এবং এর বিস্তৃত ব্যবহার প্রথমত বাংলা ভাষার মাধ্যমে অনেক ছোটো ও স্থানীয় ভাষা সাহিত্যিক ও সামাজিক পরিবেশে তাদের সক্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে এ অঞ্চলে বিভিন্ন ভাষার জন্য বাংলা ভাষা একটি মডেল হিসোবে কাজ করেছে কারণ বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্য সংবাদপত্র মাধ্যমিক শিক্ষার ব্যবহার প্রমাণ করে কীভাবে একটি ভাষা স্থানীয় সংস্কৃতি ও চিন্তা বিকাশের সহায়ক হতে পারে দ্বিতীয় বাংলা ভাষা ব্যাকরণ শব্দভাণ্ডার সাহিত্যিক ধারা ছোটো আঞ্চলিক ভাষার উপর প্রভাব ফেলেছে অনেক ছোটো ভাষার শব্দ ভাণ্ডারে বাংলা শব্দ প্রবেশ করেছে এবং ভাষার কাঠামোগত বৈশিষ্ট্য বাংলা ভাষার প্রভাব লক্ষ্য করা যায় তৃতীয় বাংলা ভাষার আধিপত্যের কারণে কিছু আঞ্চলিক ভাষার বিকাশের প্রতিবন্ধকতা কারণে কিছু আঞ্চলিক ভাষার বিকাশে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে যেহেতু বাংলা ভাষা শিক্ষা প্রশাসন ও দৈনন্দিন জীবনের ব্যব ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাই এই অনেক আঞ্চলিক ভাষা এক ধরনের ভাষাগত চাপে পড়েছে সেখানে স্থানীয় ভাষাগুলি বাংলা ভাষার ছায়ায় দুর্বল হয়ে পড়েছে এইভাবে বাংলা ভাষা এ অঞ্চলের অন্যান্য ভাষা বিকাশের একদিকে সহায়ক ভূমিকা পালন করেছে অন্যদিকে কিছু ভাষা বিকাশের সীমাবদ্ধতা তৈরি করেছে